পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যেভাবে অর্থায়ন হচ্ছে সেগুলি হল সরকারি স্কুল কলেজগুলিতে এখন বিভিন্ন ধরনের প্রকল্প যেমন কন্যাশ্রী শিক্ষাশ্রী এই সকল এছাড়াও বিভিন্ন ধরনের এডুকেশনাল লোন দেওয়া হচ্ছে এইভাবে সরকারি স্কুল কলেজগুলিতে অর্থায়ন করা হচ্ছে এছাড়াও বেসরকারি বা মিশনের ক্ষেত্রে কোন স্কলারশিপ না দেওয়া হলেও যে শিক্ষাগত লোন দেওয়া পাওয়া যায় সেইগুলি ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে এইভাবে বেসরকারি বা মিশনেও অর্থায়নের মাধ্যমে শিক্ষা শিক্ষা ব্যবস্থাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই শিক্ষা ব্যবস্থার এই এইরকমভাবেই অর্থায়ন এখন করা হচ্ছে